আমার এলাকার কাছাকাছি বিখ্যাত কলেজগুলি বলতেই প্রথমে যে কলেজটির নাম আমার মাথায় আসে সেটি হচ্ছে মেদিনীপুর কলেজ এবং দ্বিতীয় শীর্ষে রয়েছে মেদিনীপুর সিটি কলেজ মেদিনীপুর কলেজটি একটি সরকারি কলেজ যা মেদিনীপুরে অবস্থিত এবং এটি আঠেরোশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত কলেজ মেদিনীপুর কলেজ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করে এছাড়া মেদিনীপুর সিটি কলেজ একটি সরকারি কলেজ এবং সেটিও মেদিনীপুরেই অবস্থিত এটি ঊনিশশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত হয় এবং পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষ কলেজ এটি আমার বাড়ির আমার দাদা মেদিনীপুর কলেজ থেকে পড়াশোনা করেছে